ড্রাইভার দাদা আপনি তো আমাকে মেসেজ করেছেন যে আপনি পৌঁছে গেছেন কিন্তু আমি তো এখানে এসে দেখছি যে আপনি মানে আপনাকে কোথাও দেখতেই পাচ্ছি না আমি আমাদের এখানে শিবশক্তি মুদি ভান্ডারের কাছে দাঁড়িয়ে আছি আর আপনি মনে হয় লোকেশানটা ভুল করেছেন আপনি যদি অন্য কোথাও দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি আমাদের এই শিবশক্তি মুদি দোকানের কাছে চলে আসুন আমি ওখান থেকেই আপনার ক্যাবে উঠবো আর আপনি যতটা তাড়াতাড়ি পারেন ওই শিবশক্তি মুদি দোকানের কাছে চলে আসুন আমি ওই মুদি দোকানের কাছেই দাঁড়িয়ে আছি